হ্যাঁ পূজা সেন বলছেন আমি প্রডিউসার নিসপাল সিং বলছি হ্যাঁ আপনাকে কদিন আগে যে একটা গান রেকর্ডিংয়ের জন্যে বলেছিলাম আপনার মনে আছে হুম হুম বুঝতে দেওয়ালি চলে

হ্যাঁ বুঝতেই তো পারছেন সামনে দেওয়ালি আসছে হ্যাঁ আপনার মনে সব কিছু মনে আছে তো যেগুলো বলেছিলাম হুম এইটা মাথায় রাখবেন হ্যাঁ হ্যাঁ না না সমস্যা নেই আপনি কটা নাগাদ আসবেন বলছেন হ্যাঁ আপনি একটা কাজ করুন না এগারোটার পরে কি আপনার কাজ আছে

হ্যাঁ আপনি এগারোটার পরে আসুন আমি বাড়িতে থাকব কেন দশটার পরে হয়তো আমার ফিরতে ওই পৌনে দশটা বা এগারোটা বাজবে তারপরে আপনি এগারোটার বাদে আসুন হ্যাঁ হ্যাঁ আচ্ছা আর যেই যেই কথাটা হয়েছিল আর কি মানে পয়সার ব্যাপারটা বলছি আর কি আমি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সে সে ঠিক আছে সামনাসামনি বললে

হ্যাঁ তাদের সাথে কথা আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে রাখছি হ্যাঁ কালকে সামনাসামনি